আমার কাছে একদম প্রথমে ছিল একটি নোকিয়া মোবাইল ফোন যেটা কোন ক্যামেরা ছিল না যাতে কোনো গান বাজত না কিচ্ছু হতো না তখনকার সময়ে স্মার্টফোন জিনিসটা বাজারে ছিলই না তখন নোকিয়ার ফোন আমরা ব্যবহার করেছি এবং তারপর এলো দুটো সিমওয়ালা নোকিয়ার ক্যামেরাওয়ালা ফোন যাতে গান শুনতে পারতাম ছবি তুলতে পারতাম এবং একই সাথে দুটো সিম কার্ড আমরা লাগাতে পারতাম বহু মানুষের সাথে যোগাযোগ করতে পারতাম এবং তারপর ধীরে ধীরে কিছুরই বছর গেল কয়েক বছর পর প্রযুক্তি আরও উন্নতি হল এবং উন্নতি হওয়ার ফলে ওই কিপ্যাডওয়ালা ছবি তোলা ফোনের থেকে এলো বড়ো স্মার্টফোন এবং স্মার্টফোন আমি একটা নিলাম স্মার্টফোনও আমি যেটা নিলাম তারপরে আরও অন্য থাকল আমি যখন নিলাম তখন স্মার্টফোনের ক্যামেরার যেরকম এমবি ছিল তার থেকে এখনকার ক্যামেরা আরও ভাল এবং ব্যাটারি কোয়ালিটিও আগের তুলনায় এখন অনেক ভালো ব্যাটারি অনেক্ষান পর্যন্ত চার্জ থাকে এছাড়াও বিভিন্নভাবে স্মার্টফোনের প্রযুক্ত উন্নত হচ্ছে আগেকার স্মার্টফোনের থেকে এখনকার স্মার্টফোনে আরও নতুন নতুন জিনিস যুক্ত করা হয়েছে ব্যাক্তি তার বাড়িতে বসে ফোনে তার নিজের যা ইচ্ছে যেখানে ইচ্ছে দেশ বিদেশের ছবি দেশ বিদেশ সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে বাড়িতে বসে ওই স্মার্টফোনের সাহায্যে তারা পড়াশোনা করতে পারে তারা দেশ বিদেশের বিভিন্ন ছবি দেখতে পারে তারা বন্ধুদের সাথে কথা বলতে পারে তারা বাড়ির লোকের সাথে যোগাযোগ করতে পারে এইভাবে স্মার্টফোন বিভিন্নভাবে উন্নতি এনেছে এছাড়াও প্রযুক্তির দিক থেকে বলা যায় স্মার্টফোন ব্যবহার করে মানুষ মহাকাশ সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে বিভিন্ন জিনিস সম্পর্কে জানতে পারে যা ইচ্ছে সেটাই তৈরি করতে পারে